আজকাল গ্রাম বাংলার বাচ্চাদের কাছে বেশি অংশ ক্রিকেটটাই জনপ্রিয় তারা ক্রিকেট খেলে থাকে ফুটবল টুর্নামেন্ট এবং ক্রাম বোর্ড সবচেয়ে বা এখন দিনের বর্তমানে বাচ্চাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় গেম ক্রিকেট